ডাক্তারবাবু বলছেন ও আমি কিছু দিন আগে আপনাকে দেখিয়েছিলাম আমার ওই প্রচণ্ড পেট ব্যথা করছিল স্ পায়খানাও হচ্ছিল প্রায় জ্বর হচ্ছিল এই কয়েকদিন ধরে আমি উঠতে পারছিলাম না আমি বেশ কিছু দিন আগে আপনাকে আগে আপনাকে দেখিয়েছিলাম আপনার চেম্বারে হুম তা আপনি আমাকে কিছু মেডিসিন দিয়েছিলেন আর বললেন যে আপনি রেস্ট নিন আপাতত বিশ্রাম করুন আর এই ওষুধগুলো রেগুলারলি খান তারপর আপনি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন কিন্তু ডাক্তারবাবু হঠাৎ আজ থেকেই আজ সকাল থেকে আমি না কেমন একটা অনুভব করছি আমার পেটটা প্রচণ্ড কামড়াচ্ছে মানে পেটে ব্যথা করছে পায়খানাটা আগের মতো হচ্ছে না আগের থেকে অনেকটা কমে গিয়েছে এবারে তবুও মানে পেটটা ভার হয়ে আছে কেমন একটা অস্বস্তি লাগছে মানে বমি বমি পাচ্ছে মাথা ঘুরছে হুম আর শরীরটা খুব দুর্বল বলে মনে হচ্ছে আমার যেন ও হসপিটালে কেন ডাক্তারবাবু আপনার চেম্বারে গেলে হবে না না কি ও তা হসপিটালে তো যাব তো এখান থেকে তো হসপিটাল তো আমার তো অ একটু দূর আছে তবু তো আপনি যখন বলছেন যেতে হবে সে ঠিক আছে কিন্তু যদি আপনি একটু এখন যদি কোনোরকম মেডিসিন ইয়ে করতেন তাহলে তাহলে দেখতে পেতাম যে কোনো সুস্থ হওয়া যায় কি না পেট ব্যথা আর মাথা ব্যথা হচ্ছে আবার গায়ে জ্বরও আছে বমি বমি ভাব হচ্ছে কিন্তু হসপিটালে গেলে কি সুস্থ হয়ে যাব কিন্তু হসপিটালে গেলে শুনেছি অনেক দীর্ঘক্ষণ লাইন দিয়ে দাঁড়াতে হয় তো সেইরকম যদি হয় তখন না আপনাকে আপনার নাম করলে যে আগে ছাড়বে তা তো নয় অন্যান্য পেশেন্টরা তো থাকে তো ওভাবে তো হয় না হসপিটালে ঠিক আছে আপনি যখন বলছেন তখন আমি যাচ্ছি ও তাহলে কোথায় যেতে হবে আমায় ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ